পাঁচ লাখ নিরানব্বই হাজার পাঁচশো তেষট্টি চার লাখ বাহাত্তর হাজার দুশো তিরাশি চার লাখ পঁয়ষট্টি হাজার সাতশো তিরানব্বই আট লাখ একানব্বই হাজার পাঁচশো বিরাশি সাত লাখ নিরানব্বই হাজার নশো নিরানব্বই